আমি কেক ও ঘরোয়া রান্নার ক্লাসে আমি ভরতি হতে চাই যোগ দিতে চাই তো আমি এখানে রান্না শিখেছিলাম এটা যে ডিমের কিছু রান্না শিখেছিলাম বিরিয়ানি রান্না শিখেছিলাম যেমন ডিমের বিরিয়ানি সবজির বিরিয়ানি মাংসের বিরিয়ানি মাটন খাসির মাংসের বিরিয়ানি মুরগির মাংসের বিরিয়ানি এগুলো শিখেছিলাম আবার কেক কেক শিখেছিলাম কেক ফ্রুট কেক শিখেছিলাম ফ্রুট কেক মাউস মাউস ডিম ছাড়া কেক পেস্ট্রি কেক এসব মানে কেকের রান্না শিখেছিলাম সবজি সবজি শিখেছিলাম সবজি রান্না সব্জির অনেক রান্না শিখেছিলাম যেরকম শাকসবজির রান্না শাক পুঁইশাক পালংশাক এগুলো রান্না শিখেছিলাম সবজি বলতে ভেন্ডি উচ্ছে পটল এইগুলো ভাজাভুজি বিভিন্নরকম মানে ভাজাভুজি করতে শিখেছিলাম এসব আর কি সমস্তসব রান্নাও মানে শিখেছিলাম